শিক্ষা কর্মসংস্থান এবং সামাজিক অবস্থানের ক্ষেত্রে পশ্চিম বর্ধমান জেলার মহিলাদের সামনে সাধারণত কিছু অসুবিধার সম্মুখীন হতে হয় সেগুলো হচ্ছে যে তারা সাধারণত তাদের শৈশবকাল থেকে তারপর উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে তাদের পরিবার থেকে আর পড়াশোনা করার জন্য সেরকমভাবে উদ্যোগী বা অগ্রসর করতে দেওয়া হয় না তাদেরকে বিয়ের জন্য প্রস্তাব দেওয়া হয় এবং তার জন্য তাদেরকে চাপ দেওয়াও হয় তো তাই তারা সেরকমভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে না সেখান থেকে তারা একটু পিছিয়ে পড়ে কিন্তু এই ব্যবস্থাটা সকলের পক্ষে নয় কিছু কিছু সম সংখ্যক পরিবারেই এইসব দৃষ্টি এখন দেখতে পাওয়া যায় এবং তারা যদি কোনো কোনো মহিলা বা মেয়ে তাদের বাড়ি থেকে দূরে গিয়ে তাদের কর্মসংস্থান তো তার জন্য তারা সেরকমভাবে স্বাধীনতাটা পেয়ে থাকে না কারণ যদি সরকারি হয় তাহলে সেরকমভাবে আলাদা একটা ব্যবস্থা থাকে কিন্তু বেসরকারি হলে সেরকমভাবে তাদেরকে ব্যবস্থা দেওয়া হয় না এবং তারপরেও কিছু বৈষম্য এবং ক্ষমতায়নের মধ্যে তাদেরকে একটুখানি নিচেই রাখা হয়